হ্যালো বলছিলাম আপনি কি বুলা ম্যাডাম বলছেন ও বলছিলাম যে আমাদের সাতই ফেব্রুয়ারি আমার মেয়ের একটা ডান্স পোগ্রাম আছে তো বাড়ির পাশে ডান্স হবে তো সে বিষয়ে কল করছিলাম না না স্কুল না এমনই গ্রামেরই পোগ্রাম ও ওখানে হচ্ছে ও পয়লা ফাল্গুনের বিষয়ে হ্যাঁ নাচ করবে তার জন্যেই আপনার কাছে মানে হেল্পের জন্যে একটু কল করলাম আপনি যদি একটা নাচ তুলে দিতে পারেন তো খুব ভালো হয় হ্যাঁ যেটা ভালো হয় হ্যাঁ কোথায় নিয়ে যাবো আপনার বাড়িটা কোথায় অঞ্চলটার পাশেই হ্যাঁ পাশেই তাও কত দূরে ও আচ্ছা মানে উত্তরে না দক্ষিণে ও আচ্ছা পূর্ব দিকে তাও কতটা যেতে হবে ও আচ্ছা আপনি তাহলে ক মানে কখন ফাঁকা থাকবেন বললে একটু ভালো হয়

কালকে তো হ্যাঁ একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় কারণ পোগ্রামটা সামনেই তো

এটা কোন গানের উপর হবে বললে একটু ভালো হয় ও আচ্ছা আমার মেয়ে তো আমার মেয়ে তো ছোটো তো সেরকম করে হচ্ছে মানে ও যেভাবে পারে আর কি একটু ভালো করে যদি করেই দিতেন হ্যাঁ ওইটাই বলছিলাম ও তো সেরকম করে পারে না ছোটো তো তো সেরকম সোজা যদি হয় আচ্ছা তাহলে ড্রেসটা কী রকম হবে ও আচ্ছা হ্যাঁ কী রকম ধরনের চুড়িদার ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ থ্যাঙ্ক ইউ ম্যাডাম ঠিক আছে তাহলে